নমস্কার স্যার আমি সেই পথযাত্রী যে একটি ক্যাব ভাড়া করেছিলাম কিন্তু আমি এটা ক্যানসেলের অনুরোধ জানাচ্ছি কারণ আমি প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকায় ক্যাবকে ফোন সেই ক্যাবটিতে ফোন করার করেও সেই ক্যাবটি এখনও আসেনি তাই আমি বলছি অনুগ্রহ করে এই ক্যাবটি আর যেন না আসে আমি ওই ক্যাবে আর যাব না